আমি পশ্চিমবঙ্গের একজন নাগরিক স্কুল জীবন থেকে আমি বাংলা ভাষায় পড়াশোনা শেখার শিখতে হয়েছে বা শিখেছি সেক্ষেত্রে এখন সমস্ত জায়গায় ইংলিশটাই কার্যকরি চলছে তার জন্য আমাকে বিভিন্ন জায়গায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যেহেতু ইংলিশটাই এখন সব জায়গায় কার্যকরী সেই হিসাবে আমাকে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হচ্ছে